রান্না করার জন্য সময় আমি মূলত কমই পাই যেহেতু আমি ব্যবসায়ী মহিলা রান্নার সময় আমার কাছে খুব কম থাকে কিন্তু যখনই থাকেন আমি চেষ্টা করি আমার পরিবারের জন্য আমার বরের জন্য বা আমার মেয়ের জন্য যার সব থেকে বেশি প্রবলেম যে রোজ একই রকমের খাবার সে খেতে চায় না তার জন্য আমাকে একটু জটিল জটিল কিছু মাথা থেকে বার করে করতেই হয় অন্যরকম জিনিস আমি কুমড়ো বা লাউ যেগুলোতে প্রোটিন থাকে বা পেঁপে যেগুলো আমার বাচ্চা খেলে তার শরীরটাতে একটু ভিটামিন যাবে ভালো থাকবে সেগুলোকে একটু অন্যরকম সুস্বাদু করার জন্য আমি অন্যরকম রেসিপি চেষ্টা করি আমি যখন ঘামে জলে কষ্ট করে ওরকমভাবে অন্যরকম কিছু একটা বানাই আমার মেয়ে বা আমার পরিবার বা আমার বর যখন সেটা খেয়ে এত নাম করে আমার খুশির ঠিকানা থাকে না তখন মনে হয় যে না আমি যে এত কষ্ট করে এত চিন্তা করে একটা জিনিস বানিয়েছি সেটা আমার সফল হয়েছে এবং এর থেকে বেশি খুশির জিনিস আর কিচ্ছু হতে পারে না